একটি স্রোতে সুইমিং পুলে খেলা করা সেখানে বাচ্চারা খেলা করে সেখানে বাচ্চারা তাদের আনন্দের জন্য খেলা করে আনন্দ পাওয়ার জন্য তার বন্ধুদের বন্ধুরা এক এক সঙ্গে মিলেমিশে খেলা করে সেটা একটা স্রোতে অল্প ডোবার মতো এবং সুইমিং পুলে খেলার মধ্যে কি সেখানে সেখানে সেখানে বড় বড় বাচ্চারা এবং যারা সাঁতার খে কাটে তারা তারা সেই সুইমিং পুলে খেলা খেলা করে এখানে এটাই হলো পার্থক্য এর থেকে আর কিছু বেশি কিছু বলতে পারব না কিন্তু সাঁতারুদের কিছু সাধারণ ভুল কী সেগুলি সেগুলি সংশোধন করা যেতে পারে তা সেগুলো তো আমি তো সাধারণ ঘরের বউ সেগুলো আমি ভালোভাবে বলতে পারব না সেগুলো সাঁতারের মাস্টাররা ভালো করে বলতে পারবে তারাই ভালো জানবে সেটা আমি আমার ছেলে শেখে সেই জন্য আমি অল্প কিছু জানি বেশি কিছু জানি না আমার ছেলেকে সাঁতারে দিয়েছি সেই থেকে অল্প কিছু জানা এ জানি কিন্তু বেশি কিছু জানি না এবং সাঁতারুদের ভুল ত্রুটি সেগুলো সাঁতারের মাস্টাররাই বলতে পারবে ভালো করে জলের ঝয়কে জলের ভয়টা কীভাবে কা কা কাটিয়ে ওঠা উচিত সেটা হলো সাঁতার কাটতে কাটতে কাটতে কাটতে সেটা ওটা অভিজ্ঞতা হয়ে যায় যে কীভাবে মানে সাঁতার কাটবে এবং আস্তে আস্তে সে ভয়টা কাটিয়ে ওঠে এবং সাঁতার মাস্টাররাও বলে দেয় যে এভাবে সাঁতার কাটো ওভাবে কাটো এই থেকে ভয়টা কাটিয়ে ওঠা যায় আর বাণিজ্যিক সাঁতার কীভাবে ঐতিহ্যবাহী সাঁতার থেকে আলাদা সেটা হচ্ছে বাণি আমি তো আমি তো অত শত জানি না বাণিজ্যিক সাঁতার সেগুলো সাঁতার মাস্টারাই বেশি কিছু বলতে পারবে আর সমুদ্রে বা সুইমিং পুলে সাঁতার কাটতে পছন্দ করি সেটা পছন্দ করব না কেন করি আমার ছেলেকে দিয়েছি সেইটার জন্য ছেলেরা আমি তো সাঁতার কাট শিখি না সেই জন্য আমার অতো কাটতে পারি না আমি আমাদের বাড়িতে নদী বাড়িতে পুকুরে টুকুরে সাঁতার কাটি তেমন কাটা হয় কিন্তু ও সুইমিং পুলে টুলে আমার কাটা হয় পছন্দ করি কিন্তু কাটা কাটা হয়নি কিন্তু আমার ছেলেকে এখন সুইমিং পুলে সাঁতার কাটা কা সুইমিং পুলে সাঁতার কাটছে মানে নতুন ভর্তি করেছি সেই হিসেবে তাকে সুইমিং পুলে সাঁতার কাটতে হয়